বিবাহের মতো বড় অনুষ্ঠানের সময় যখন প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা করতে হয় তখন বাড়িতে যে জল আছে তাতে তো কুলায় না পাশের বাড়ি থেকে নিতে হয় তারা অনেক কথাবার্তা বলে তাই পৌরসভায় জলের গাড়িকে ফোন করলে তারা আসে এবং জলের স্বচ্ছ ব্যবস্থা করে দেয় তাই আমাদের এখানে কোনো বড় ধরনের কাজ হলেই বিবাহ যাগযজ্ঞ ইত্যাদি হলেই পৌরসভায় পূর্ব মেদিনীপুরে ফোন করলেই জলের ব্যবস্থা করে দেয় তাই জলের কোনো অসুবিধা হয় না এবং প্রচুর পরিমাণে লোক আমন্ত্রিত নিমন্ত্রিত থাকে বিশেষ করে মেলায় তখনও আমাদের জলের ব্যবস্থা থাকে তাই এই বড় অনুষ্ঠানের সময়ে আমাদের জলের ব্যবস্থা পৌরসভার গাড়ি থেকেই করে দেয়